হ্যালো হ্যাঁ আজকে তো আমার শরীরটা ভালো ছিলো না আর ব্যস্ত ছিলাম তো ওই টেনশনের মধ্যে ছিলাম ওই জন্য ঠিকঠাক ইয়ে করতে পারি নি দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম অন্য জায়গায় একটা কাজ ছিলো দরকারি হ্যাঁ সে সব ঠিক আছে এরপরে আর অসুবিধা হবে না আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো যার জন্য একটু অন্যমনস্ক ছিলাম আর এই জন্য ঠিকঠাক করে রেখে আসতে পারি নি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওই কালকে গিয়ে ঠিকঠাক করে পরিষ্কার করে গুছিয়ে রেখে আসবোখন আচ্চা আচ্চা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ